আমি প্রাকৃতিক ছবি তুলতেই বেশি পছন্দ করি যেমন গাছপালা পাখি বিভিন্ন রকম প্রাণী আর কি যাই বলুন সেগুলো গরু হোক ছাগল হোক কুকুর হোক বিভিন্ন অ্যাঙ্গেল থেকে তুলি ভালো লাগে এগুলো তুলতে মানে এগুলোই বেশি পছন্দ করি আর কি প্রাকৃতিক জিনিস তাছাড়াও সেলফি টেলফি না হয় কিন্তু বেশি পছন্দ করি প্রাকৃতিক জিনিস যেগুলো প্রাণী প্রাকৃতিক তাতে গাছ হোক বিভিন্ন রকম ফুল এ ধরনের ছবি তুলতে ভালোবাসি